পশ্চিমবঙ্গের প্রধান সংবাদ ব্যক্তিত্ব বর্তমানে যারা আছে সবার নাম তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে সুমন আছে মৌপিয়া আছে যারা তাদের রিপোর্টিং বা বিশ্লেষণের জন্যে সুপরিচিত তবে বর্তমান সময়ে ওরা সুপরিচিত খুব একটা নয় মানে কিছু কিছু তাদের সংবাদ কিছু কিছু সংবাদ সবার ভালো লাগে কিন্তু বেশিরভাগটা তারা মানে দালালি করে এক কথায় দালালি করে নিজের মতো করে সংবাদ ছাপায় টাকার বিনিময়ে নিজের মতো করে সব কিছু সাজায় যে কারণে তারা সুপ সুপরিচিত বলতে কি সুপরিচিত নয় তবে মানুষ তাদেরকে একেবারে পছন্দ করে না তাছাড়া অন্যান্য চ্যানেলের বিভিন্ন সাংবাদিক আছে যারা খুবই সুপরিচিত তবে এই মুহূর্তে তো আমার নামগুলো অতটা মনে পড়ছে না এখন তো খবর দেখাই ছেড়ে দিয়েছি মানে খবর দেখে কী হবে বলুন চারিদিকে যা ঘটছে তার প্রতিকার তো হয় না যদি যে অন্যায়গুলো ঘটছে সেগুলো তারা উপস্থাপন করছে এবং অন্যায়গুলো যেমন উপস্থাপন করছে অন্যায়ের প্রতি প্রতিবাদস্বরূপ কিছু যদি উপস্থাপন করতো যে কোনো অন্যায় ঘটেছে এবং সেটার প্রতিবাদ করা হয়েছে সেটার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে সেরকম কিছু যদি দেখানো হতো তাহলে খবর দেখতে ভালোই লাগতো এখন খবরের প্রতি মনোযোগটাই উঠে গেছে আর জি করের ঘটনার সময় আর জি করের ঘটনা যখন একেবারে তুমুল আন্দোলন চলছিল তখন খবরের কাগজে চোখ রাখতাম বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে চোখ রাখতাম য যতক্ষণ সময় পেতাম ওগুলোই নিয়ে থাকতাম ফেসবুকেও দেখতাম যে আন্দোলন করছে এর প্রতিকারটা কখন পাওয়া যাবে কবে পাওয়া যাবে আন্দোলনকারীদের মুখে কখন হাসি ফুটবে তো বর্তমান সময়টা তো সব কিছু টাকা দিয়ে কেনা সংবাদ রিপোর্টার সব কিছু সব কিছু টাকা দিয়েই কেনা তা ক্রাইম হতেই ক্রাইম হচ্ছে আর রিপোর্টাররা সেগুলো সংবাদের মাধ্যমে পেশ করছে জনসাধারণ দেখছে এইটুকু এর বেশি কিছু আর হচ্ছে না